হ্যাঁ সাগরের মাছ সাগর থেকে মাছ ধরে সেগুলো একটা উপরে আনে একটা জায়গায় আনে ট্রলারে সেখান থেকে অকশানে বিভিন্ন রকমের মাছ মানে বিভিন্ন রকম লোকজন সেগুলো তুলে তারা বিক্রি করে সেখান থেকে মাছগুলো বাজারে এসে বাজারে এসে বিক্রি হয় এবং বড়ো মাছের বাজার তো সব সময়ই ভালো